আমি বিকম করার পর আমার কাছে পড়াশোনার বিভিন্ন পথ খুলে গেছে একদিকে আমি এমবিএ করতে চাই কিন্তু আরেকদিকে আমি গভর্নমেন্ট জব নিয়ে পড়াশোনা করছি যাতে আমি একটা সরকারি চাকরি পেয়ে যাই এর দ্বারা সরকারি চাকরির বিভিন্ন সুবিধা থাকে সেই জন্য আর এটার স্যালারি ভালো আমি সরকারি জবও করতে চাই কিন্তু আরেকদিকে এমবিএ করে আমি ব্যাঙ্কিং রেলের বিভিন্ন কাজে যেতে পারি কিন্তু দুটো পড়া একসাথে করা আমার পক্ষে খুবই চাপ হয়ে যাচ্ছে কারণ দুটোই খুব কঠিন পড়া তাও আমি চেষ্টা করব এই দুটো পড়া একসাথে চালিয়ে যেতে আমি এইভাবেই নিজের দুটো উচ্চশিক্ষা এবং গভর্নমেন্ট জব দুটো পড়া একসাথে চালিয়ে আমি এই সময়টাকে সামলাচ্ছি